বাংলা ভাষায় কিছু অস্বাভাবিক শব্দ বা বাক্যাংশ রয়েছে যেগুলো অ অনেকটাই সংস্কৃতের একটা বিশেষ দিক তুলে ধরে তার মধ্যে যেমন হাঁচর পাঁচর করা এটা একটা শব্দ যেটা কাজের মধ্যে অগোছালো বা অপি অপরিচ্ছন্ন ভাবে কাজ করার অভ্যেসকে বোঝানো হয় এই কথার দ্বারা এছাড়া আছে কাঁদো কাঁদো মুখ যেটা ব্যবহার করা হয় কাউকে নিরাশ বা দুঃখী দেখতে বোঝানোর জন্য কথার কথা রাখা আমরা বলি যেমন কাউকে কথা দেওয়া বা অঙ্গীকার করা যেটা স্থানীয়ভাবে বিভিন্ন পরিস্থিতি হিসেবে এটা ব্যবহার করা হয় এছাড়া বাড়ি থেকে বেরোনোর সময় আমরা ভ বলে থাকি যাওয়ার সময় আসি বলি চুলের কাঁটা এএই বাক এই যে বাক্যাংশটা এটা আবার তখন ব্যবহার করা হয় যখন কোনো কিছু বিষয় খুবই উদ্বিগ্ন বা বিরক্ত হওয়া বোঝানো হয় তখনই এই চুলের কাঁটা কথাটা ব্যবহার করা হয় এছাড়া আমরা জল পান করার বদলে বলি জল খাই